হ্যাঁ আমি মনে করি আমার শিশুদের বাংলা ভাষা শেখানো খুবই গুরুত্বপূর্ণ কারণ যেহেতু আমরা পশ্চিমবঙ্গে বাস করি এবং এই পশ্চিমবঙ্গের মাতৃভাষা হল বাংলা সেক্ষেত্রে আমার শিশুদের মাতৃভাষা অথবা পশ্চিমবঙ্গের মেন ভাষা যেটা হল বাংলা ভাষা সেটা শেখানো খুবই গুরুত্বপূর্ণ এবং আমি এটা চাই যাতে আমার ছেলেরা অন্যান্য কোনো ভাষায় নিয়ে পড়াশোনা করে সেই সব ভাষাতে আসক্ত হয়ে না পড়ে হ্যাঁ তারা পড়াশোনা করুক কাজের ক্ষেত্রে পড়াশোনা করুক কিন্তু তাদের যে মেন ভাষা তাদের যে মাতৃভাষা সেটিকে যেন তারা কখনোই না ভুলে যায় সেজন্য আমি বাংলা ভাষা শেখানোর ক্ষেত্রে প্রথম থেকেই খুবই জোর দিই এবং আমি বাংলা ভাঁষা শেখানোটিকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করি বিশেষত আমার কাছে